আমাদের গ্রামের কেউ যদি একটি অঙ্গ ভেঙে ফেলে তাহলে কী হবে এবং চিকিৎসা এবং নিরাময়ের প্রক্রিয়া কী সেগুলো সম্পর্কে আরও বিস্তারিত আমি বলছি আমাদের গ্রামে যদি কেউ একটি অঙ্গ ভেঙে ফেলে বা যেভাবে অঙ্গ ভাঙার সম্ভাবনা আছে সেগুলি হলো খুব জোরে বা দ্রুত বাইক চালালে সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং পড়ে গিয়ে হাত এবং পা ভাঙার সম্ভাবনা থাকে এবং তারপর আরও কোথাও খেলতে গিয়ে তা খেলতে গিয়ে চোট লাগলে বা চোট খেয়ে পড়ে গেলে সে ক্ষেত্রে পা ভাঙার এবং হাত ভাঙার দুটোরই সম্ভাবনা আছে পা ভাঙার সম্ভাবনা সেখানে ষাট পার্সেন্ট এবং হাত ভাঙার সম্ভাবনা চল্লিশ পার্সেন্ট থাকে এবং এছাড়াও আরও নানান ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু হয়ে গেলে সে ক্ষেত্রেও হবার সম্ভাবনা থাকে হাত হাত অথবা পা ভাঙার এবং আরও ধরুন হাত বা পা ভেঙে গেলে তারা অনেক ছোটো বাচ্চা ছেলে খেলতে গিয়ে সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়েছে তো সেখান থেকেও অঙ্গ বা হাত পা ও হাত পা ভাঙার সম্ভাবনা থাকে এবং হাত পা ভাঙার থেকেও যদি কেউ খুব দ্রুত বা গতিতে বাইক নিয়ে যায় এবং কোথাও অ্যাক্সিডেন্ট হয় সে ক্ষেত্রে তার বাঁচার সম্ভাবনা থাকে দশ পার্সেন এবং সে ক্ষেত্রে বেঁচে গেলেও হাত পা এবং কোমড় তার সবই ভেঙে যায় এবং সেক্ষত্রে হাত পা ভাঙার ক্ষেত্রে যে যে চিকিৎসা ব্যবস্থাগুলো আমাদের এখানে আছে সেগুলো হলো হাত পা ভাঙলে প্রথমে তাকে আমাদের গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার ছিঁড়ে কেটে গেলে বা সেখান তার সেইগুলোর উচিত সেগুলোর চিকিৎসা করা হয় প্রথমে তারপর হাত পা ভাঙলে তো অসহ্য যন্তণা করে তো সেই ক্ষেত্রে তাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে শহরে কোনো হাসপাতালে বা নার্সিং হোমে তাকে নিয়ে যাওয়া হয় যার যেরকম সামর্থ্য কারোর সামর্থ্য না থাকলে সে সরকারি হাসপাতালে নিয়ে যায় তো সে ক্ষেত্রে একটু তাকে যন্তণা ভোগ করতে হয় বেশিক্ষণ এবং কেউ কারোর সামর্থ্য থাকলে সে নার্সিং হোমে নিয়ে চলে যায় তো নার্সিং হোমে গেলে কোনো বেশিক্ষণ যন্তণা ভোগ করতে হবে না তারাও তাদের মত ট্রিটমেন্ট মানে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তুলবে তো সে ক্ষেত্রে প্লাস্টার অবশ্যই অবশ্যই করতেই হবে ছোটো খাটো কোনো হাত পা ছড়ে গেলে বা হাত ছোটো খাটো ভেঙে গেলে বা সেগুলো তারা ডাক্তারবাবুরা দেখেন পথমে যে ফাটা ফাটাটি মানে হাত ধরুন ভেঙে গিয়েছে ফেটে বা ফেটে গিয়েছে সে ফাটাটি কী রকম বা ভাঙাটি কী রকম সেগুলো আগে তারা এক্স রের মাধ্যমে দেখেন এবং সেইটার হিসাবেই তারা প্লাস্টার করেন বা অথবা তাদেরকে নতুবা তাদেরকে রড দিয়ে চিকিৎসা করাতে হয় তো যারা ছোটো খাটো বা খেলতে গিয়ে বা পড়ে গিয়ে এরকম হয়েছে তাদের ক্ষেত্রে প্লাস্টার করে দিলেই চলে যায় তো সে ক্ষেত্রে এক মাস প্লাস্টার করে রাখলে এবং রেস্ট নিলেই তা আপনার সেই অঙ্গটি ঠিক হয়ে যায় এবং যদি কেউ খুব দ্রুত গতিতে বাইক নিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে পড়ে যায় তো সে ক্ষেত্রে তাকে শহরের হাসপাতালে বা নার্সিং হোমে তার এক্স রে করে যদি দেখা যায় যে না এটা কোনোভাবেই প্লাস্টার বা অন্য কিছুর মাধ্যমে সারানো সম্ভব নয় তো সেই ক্ষেত্রে তার যে ট্রিটমেন্টটি করা হয় সেটি হলো তা যে পায়ের যে পায়ের যে হাড় থাকে সে হাড়ের সঙ্গে একটি ছোটো স্টিল টাইপের রড সেট করে তার পাটিকে পুনরায় জোড়া লাগানোর জন্য এবং সে রডটি যাতে না ভিতরের থেকে সেটার থেকে সেপ্টিক হয়ে যায় তার জন্য সেটাকে দু বছর পরে সো মানে ওই হাত পা ভাঙার পরে যে সার্জারি হবে সেই সার্জারির দু বছর পরে তাকে আবার সার্জারি করিয়ে ওই রডটি খুলতে হবে সে রডটি ডাক্তারবাবুরা হাড়ের সঙ্গে সেট করে লাগিয়ে রাখে তো সেটা দু বছর পরে তাকে গিয়ে আবার খুলতে হয় তো সে ক্ষেত্রে এতো গভীর অ্যাক্সিডেন্টের ফলে এমনভাবে যদি কেউ আহত হয় এমনভাবে যদি কেউ আহত হয় তো সেই ক্ষেত্রে খুবই যন্ত্রণাদায়ক তার প্রথমে তো করার সময়ে যন্ত্রণা হবেই তারপর সে সার্জারি ঠিক হতে সার্জারি করার পর সেটা ঠিক হতেই প্রায় এক বছর লেগে যাবে এবং এক বছর সে তার এক থেকে দেড় বছর লেগে যাবে এবং তাও আগের মতোন হবে কি না তা সন্দেহ কিন্তু তাও সত্তর পার্সেন্ট আগের মতো হওয়ার চান্স আছে এবং তারপর তার যখন পা ঠিক হবে হাত পা ঠিক হবে তখন তার আবার তা সার্জারি করে আবাস রডটি বার করার সময় চলে আসবে তো তখন তার আবার ছ মাস তার এরকম অসুবিধা হবে তো এইভাবে আমাদের এখানে চিকিৎসা করা হয়